আমি যখন কোনো প্রতিযোগিতায় গিয়ে সেখানে প্রথম স্থান অধিকার করেছি সে জিনিসটাই আমার মনে হচ্ছে আমার সবথেকে ভালো কাজ হয়েছে আমার জীবনে এবং আমরা মা বাবা যখন এই জিনিসটাতে গর্ব বোধ করেছে তখন আমিও নিজেকে গর্বিত মনে করেছি